রাষ্ট্রের মানুষজনের শান্তিময় এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা এটি রাষ্ট্রর কাছে একটি বিশাল সমস্যা এবং এই সুস্থ স্বাভাবিক জীবন বজায় রাখা আরেকটি বড় সমস্যা রাষ্ট্রের কাছে কিন্তু বিভিন্ন সময় রাষ্ট্র এই সমস্ত সমস্যার মোকাবিলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন যদিও এই সমস্ত পদক্ষেপ অনেক সময় অকার্যকর প্রমাণিত হয় যেমন কি যখন বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যখন মানুষজন নিজের মনের মত কর্ম সুযোগ পান না এবং নিজেদের একটি আর্থিক সচ্ছল জীবন প্রদান করতে পারেন না এবং না খেয়ে এরকমভাবে বেঁচে থাকেন সেই সমস্ত সমস্যাগুলি রাষ্ট্রের মোকাবিলা করা উচিত এই সমস্ত সমস্যা একটি প্রতিকূল সমস্যা এই ছাড়াও একটি রাষ্ট্রের হাসপাতালের সুস্থ স্বাভাবিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবহন ব্যবস্থা সুস্থ রাখা উচিত যাতে করে রোগীদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় কিন্তু এর কোনোটাই পালন করা হয় না যার ফলে এই সমস্ত রুগিরা আরও দ্বিগুণ অসুস্থ হয়ে যান এছাড়াও বিভিন্ন রকম যখন কর্মী নিয়োগ করা হয় তখন তার মধ্যে দুর্নীতির হয়ে যায় এবং যার ফলে যোগ্য ব্যক্তিরা নিজেদের কর্মপদ পায় না এছাড়াও আশাকর্মী যখন নিয়োগ থাকেন তখন তারা নির্দিষ্ট বেতন পান না যার ফলে তারা কাজে উৎসাহিত হতে পারেন না